এখন জানতে চাই রয়্যাল হোটেল কি কাল দুপুর একটার সময় খোলা থাকবে বা সেইখান থেকে কি শ্রীপুর খাবার ডেলিভারি করবে সেটা আমাকে বলুন